আমার জন্য আঁকার সবচেয়ে চ্যালেঞ্জিং দিকটি হল সেইটি সঠিকভাবে আমার ছবির মাধ্যমে প্রকাশ করা এ আমি যখন আঁকতে বসি তখন রঙ বা তুলির সাহায্যেই আমি আঁকি না আমার আঁকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কল্পনার দক্ষতা আমি যখন কল্পনার দক্ষতার মাধ্যমে কিছু আঁকতে যাই বারবার আমার অন্য চিন্তাধারা আমার মনে চলে আসে তখন আঁকতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জিং বা সমস্যার মুখোমুখি আমি হয়ে থাকতে পারি এইটি থেকে আমি কীভাবে কাটিয়ে উঠবো এইটি থেকে আমি বিভিন্নভাবে কাটিয়ে উঠতে পারি যেমন আমার মনকে স্থির করতে হবে আমি যখন কোন আঁক জিনিস আঁকতে যাই তখন আমি সঠিকভাবে বসে ভালোভাবে মনোযোগ দিয়ে নির্দিষ্ট প্রাণায়াম বা যোগাসন করে তারপরেই আঁকা শুরু করব তখন আমি সঠিকভাবে সেই জিনিসটা ভালোভাবে গড়ে তুলতে পারব এছাড়াও আমি নির্দিষ্টভাবে প্রত্যেকদিন সকাল ও সন্ধ্যা বা দুপুরবেলাও যদি সময় হয় তখন আমি নিয়মিত অনুশীলন করব নিয়মিত অনুশীলন করে সব জিনিস সঠিক হয়ে ওঠে না নিয়মিত অনুশীলন না করলে কোন জিনিস আমি সঠিকভাবে আঁকতে পারব না তাই আমার আঁকতে গেলে সবার প্রথমে প্রয়োজন হল সঠিকভাবে অনুশীলন করা এবং প্রত্যেকদিন ভালোভাবে অনুশীলন করা